হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যেই বইটি পড়ে আমাকে অনেক কাঁদতে হয়েছিল এবং সেই বইটির নাম হচ্ছে দুঃখের সঙ্গী এই বইটিতে আগেকার দিনের মানুষ সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল আগেকার দিনের মানুষেরা কীভাবে জীবনযাপন করত কীভাবে তাদের সাধারণ জীবন চলত তারা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে আগে ছিল আগেকার দিনের মানুষেরা তো সেটা সেই যে কাহিনি সেটা পড়ে আমি অনেক ভীষণ কেঁদেছিলাম যে আগেকার মানুষরা সত্যিই অনেক দুঃখ কষ্ট করেছে অনেক কষ্ট করে পৃথিবীতে জীবনযাপন করত এবং তারা আসলেই অনেক দুঃখিত ছিল আগেকার দিনের মানুষেরা তো এই বইটিতে বিশেষ করে আগেকার দিনের মানুষের যে দুঃখ কষ্ট ছিল সেটাকেই তুলে ধরা হয়েছিল তো সেই বইটি পড়ে আমাকে অনেক কাঁদতে হয়েছিল বা আমি মানে সত্যি কথা বলতে সেই বইটি পড়ে আমি নিজেই কেঁদে ফেলেছিলাম